গ্রামের পরিবারগুলিতে যদি বিবাদ সৃষ্টি হয় সাধারণত গ্রামের মুখ্যা বা গ্রামের প্রধান এসে এই পরিবারের মধ্যে সমাধান করে থাকে আমার দেখা হচ্ছে আমি যখন ছোটো ছিলাম তখন আমার জেঠু এবং আমার বাবা দুজনে ঝামেলা লেগে গিয়েছিল এবং অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছিল এবং অনেক ঝামেলা সৃষ্টি হয়েছিল এ কারণে আমার এটা জানা রয়েছে যে কীভাবে গ্রামের পরিবারগুলিতে সমাধান হয়ে থাকে তো অনেক সমস্যার পর এবং অনেক ঝামেলার পর গ্রামের প্রধান আমাদের গ্রামের প্রধান এসে আমার এবং আমার বাবার এবং আমার জেঠুর মধ্যে এ সমাধান করে দিয়ে যায় তাই আমি জানি যে গ্রামে কীভাবে সমাধান হয়ে থাকে সমস্যারগুলির এই সমস্যার সমাধান সাধারণত মুখ্যা এবং গ্রামের প্রধানরা এসেই সমাধান করে থাকে